আমি যখন মাছ ধরতে যাই তখন আমি কী ধরনের সরঞ্জাম ব্যবহার করি প্রথম কথা আমি তো মাছ ধরতে যাই না যখন গ্রামের বাড়িতে ছিলাম তখন গেছিলাম গিয়ে তখন যখন আমরা মাছ ধরেছিলাম তখন আমরা ছিপ বঁড়শি দিয়ে আর নেট দিয়ে মাছ ধরতে গেছিলাম এবং এখনও যখন ছুটি পাওয়া যায় আর কি অনেক দিনের তখন গিয়ে মাছটা ধরা হয় তখনও আমরা ওইগুলোই ব্যবহার করি ছিপ আর নেট রয়েছে আর কি বাড়িতে সেগুলোই ব্যবহার করি আর কয়েক বছর এটা কীভাবে পরিবর্তন হয়েছে আগে মৎস্যজীবীরা সচরাচর জাল দিয়েই বোটে বোট নিয়ে নদীর মাঝখানে গিয়ে জাল ফেলে ফেলেই মাছটা ধরতো কিন্তু এখন উন্নত প্রযুক্তিতে তাদের তারা ট্রলার ব্যবহার করেন এবং ট্রলার করে মাছ ধরেন তাতে মাছটা হয়তো অনেকটা বেশি ওঠে সেই হিসেবেই তারা সেটাকে ব্যবহার করেন এবং কয়েক বছর আগে মাছ ধরা কেমন ছিল কয়েক বছর আগে মানুষরা কোঁচ ব্যবহার করতো যেটা একটা লম্বা লাঠির মধ্যে সামনে সূচালো আর কি মাছের গায়ে মারলেই মাছটা আটকে যাবে ওই সূচের মধ্যে হ্যাঁ সেরকম ধরনেরই একটা কোঁচ বলা হয় তাকে সেই কোঁচটা ব্যবহার করা হতো আর ছিপ বঁড়শি তো আগেও ছিল যারা নিজেরা মনে করেন যে একা মাছ ধরবেন ব্যক্তিগতভাবে তারা ছিপ ফেলেও মাছ ধরতে পারেন যারা জাল ফেলতে পারেন তারা জাল ফেলেও মাছ ধরেন বা যখন মাছ ধরা হয় আলাদা করে তখন সচরাচর জাল দিয়ে গ্রামের দিকে জাল ফেলেই তো মাছ ধরা হয় এখনো পর্যন্ত সেইভাবেই মাছ ধরা চলছে এর চেয়ে বেশি আমার কিছু জানা নেই